হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে সুপ্রিম সুপ্রিম কোম্পানির সব কিছুই আছে হ্যাঁ সুপ্রিম কোম্পানি তো ভালো এক নম্বর কীরকম কোয়ালিটির নেবেন ছোট আছে বড় আছে হ্যাঁ অনেক রকমের তো শাওয়ার আছে ওরকম সব হ্যাঁ বড় নিলে একটু বেশি দাম পড়বে ছোটগুলো একটু কম দাম হ্যাঁ স্টিলের কলগুলো ভালো হবে হুম এবার নোনা জলগুলো যদি ঢোকে তাহলে একটু জং পড়ার সম্ভাবনা তাহলে অসুবিধা নেই কিছু আপনি হচ্ছে কি শনিবার বাদ দিয়ে যে কোনো দিনই আসতে পারেন দুবেলাই খোলা থাকে